হ্যাঁ করি আপনি কে বলছেন

হুম বলুন ওইগুলো তো স্যার এমনি আমরা তো আপনি তৈরি করিয়ে দেবো হ্যাঁ তা ওটা আপনার ওই চারশো টাকার মতো পড়বে হ্যাঁ ওইরকম মানে একটু কম বেশি পড়বে ওটা তিনশো সাড়ে তিনশো হ্যাঁ পাওয়া যায় মোটামুটি ভালো কোম্পানি হ্যাঁ ভালো কোম্পানির মাল পাওয়া যায় হ্যাঁ নিশ্চয়ই স্যার নিশ্চয়ই আমরা তো ওইগুলোই সাপ্লাই করি তো হ্যাঁ হ্যাঁ ও ও আপনি পনেরো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ স্যার আর বলবেন না এখন তো বাজারটা খুব এ হয়ে গিয়েছে হ্যাঁ আমি আচ্ছা ঠিক আছে আপনি অর্ডার দিন না আমি একটু করে কমবে দেবোখন ও এ করতে আচ্ছা ঠিক আছে স্যার আপনি আসুন আমি যা একদিন ঠিক চলে যাব আপনার কাছে হ্যাঁ রাখছি স্যার হ্যাঁ